ভারত একটি কৃষিভিত্তিক দেশ হওয়ায় প্রান্তিক এবং কৃষি সম্পর্কিত মানুষদের ক্ষেত্রে কৃষি এবং খামারভিত্তিক অর্থনীতি একটি বড় ভূমিকা পালন করে থাকে এগুলি এই শ্রেণির মানুষের অর্থনৈতিক স্বাবলম্ব হওয়ার মূল স্থান তাই এগুলির ছোটো খামারগুলির গুরুত্ব কখনওই অস্বীকার করা যায় না সমাজে এর গুরুত্ব অপরিসীম